আমি আমি বছরে একবার হলে কলেজ স্ট্রিটে যাই কারণ ওখান থেকে ভালো ব ওখানে কারণ ভালো পুরানো বই পাওয়া যায় আগেকার যুগের অনেক পুরানো বই পাওয়া যায় রাস্তা রাস্তায় যে গলিতে কলেজ স্ট্রিটে যে গলি আছে সেখানে অনেক পুরানো বই পাওয়া যায় তাই আমি আমাদের এখান থেকে ট্রেনে করে অনেক জার্নি করে অনেক এ করে তারপরে আমি কলেজ স্ট্রিটে যাই বছর একবার হলেও আমি ওখানে যাই কারণ ওখান থেকে আমার পুরোনো বই বইগুলো আমি সংগ্রহ করে আনি কারণ ওখানকার বইগুলো সব পুরোনো দিনের কথা লেখা আছে ওখানকার বইগুলো সব পুরোনো দিনের কথা লেখা আছে আবার ওখানে যাই ওখান থেকে অনেক পুরানো আগেকার দিনে কী হয়েছিলো অনেক অনেক কিছু টোটকা সব আরও অনেক কিছু বইতে লেখা আছে ম তারপরে অনেক পুরনো বই কিভাবে কিভাবে কম জিনিস দিলে ভালো চিকিৎসা করা যাবে ডাক্তার না দেখিয়ে বাড়িতে বাড়িতে যদি শরীর খারাপ হয় ডাক্তার না দেখিয়ে চিকিৎসা করা যাবে এমন এমন বই ওষুধের বই ওখান থেকে ওখান থেকেও পাওয়া যায় তারে আবার আবার ঘরোয়া ঘরে ঘরে ঘরে টোটকাও বলতে মধু গরম জলের সঙ্গে মধু খেলে আবার বুগ যন্ত্রণা সেরে যায় আবার বাসক পাতা বাসক পাতা খেলেই কাশি কমে যায় আবার তুলসী পাতা তুলসী পাতার মধু খেলে কাশি কমে যায় এসব আরও আমার বাড়ির বাড়ির আশেপাশের দাদুরা দাদু দাদুদেরকে দাদুরা দাদুমারা দাদি দাদিমারা দাদুরা সবাই আছে তাদের কাছ থেকে যে তারা বলে যে জ্বর হলে জ্বর হলে এরকম জ্বর হলে এসব খাবি যদি খুব কাশি হয় কখনও তাহলে মধু মধু আর তুলসী পাতা খাবি দেখবি কাশি সেরে যাবে আর বাসক পাতা খাবি কাশি সেরে যাবে এ সব করে সব করে সত্যিই ওগুলো ওই টোটকাগুলোও কাজে সব কাজে লাগে আর যে আর কলেজ স্ট্রিটে এসব বইও পাওয়া যায় সেখান থেকে আমি আমি অনেক বই কিনে এনেছি সেগুলো আমি দেখেছি অনেকবার ওই ওগুলো চেষ্টা করে করে দেখেছিলাম যে এগুলো কাজ হয় কি না সেসব সেসব করে সেই সব করে আমি দেখেছি যে ওগুলো ভালো কাজ হচ্ছে এই সব নিয়ে আমি অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ করে আমি আমাদের এখান থেকে কলেজ স্ট্রিটে যাই এই সব পুরোনো বই কিনতে